আমার জীবনে রান্নার সব থেকে বড় অভিজ্ঞতা হল গত বছর আমার বাবার জন্মদিনের দিন আমি বেশ অনেক রকম পদই রান্না করেছিলাম তার মধ্যে ছিল শুক্ত ভাত পোলাও মাংস এই সমস্ত কিছু তার মধ্যে আমার বাবার সব থেকে যেটা প্রিয় লেগেছিল সেটা পোলাও এবং মাটন কষা যেটার মধ্যে পোলাওয়ের মধ্যে যেটা ছিল চিনি একটু কম ছিল এবং মাংসের মধ্যে ঝালের পরিমাণটা একটু বেশি হওয়াতে একটু খেতে অসুবিধে হয়েছিল সেটা পরবর্তীকালে আমি সেটাকে আরও ঠিক করে পরে মিষ্টতার পরিমাণ ঠিক দিয়ে এবং ঝালের পরিমাণ কমিয়ে সেটাকে আবার প্রস্তুত করি